আমি রেস্তোরাঁ থেকে কতকগুলি খাবার অর্ডার করেছিলাম যেমন আমাদের এখানে একটা রেস্তোরাঁ আছে উত্তর চব্বিশ পরগণায় ভালো রেস্তোরাঁ হচ্ছে দাদা ভাই রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতে আমি খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন চাউমিন বা আরও অন্যান্য এমনি সিম্পল চাউমিন আরও যাবতীয় যা খাবার আছে চিকেন পকোড়া এইগুলো আমি পাঁচ ছটা খাবার অর্ডার করেছিলাম সেইগুলি অর্ডার করার ফলে যে ডেলিভারি বয় আমাদের বাড়িতে সেই খাবারগুলি দিতে এসেছিল দিতে আসার ফলে সে খাবারগুলি দিয়ে যাওয়ার পরে ঠিক সময় মতো দিয়ে গিয়েছিল ঠিক সময় মতো পৌঁছে দেওয়ার পর আমাদের যখন খাবার সময় হয়েছিল তখন আমাদের পুরো পরিবার সেই খাবারগুলি গ্রহণ করেছিলাম সেই খাবারগুলি গ্রহণ করার ফলে আমরা বুঝতে পারি খাবারটা খুব সুস্বাদু হয়েছিল এবং ভালো হয়েছিল দিয়ে ফিডব্যাক দিয়েছিলাম এবং যে এত সুন্দর হয়েছিল আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি ওই রেস্তোরাঁয় প্রায় প্রতিদিনই বললে চলে খাবার অর্ডার করি বা আমরা খেয়ে দেখি খুবই ভালো হয় কিন্তু অন্য বারের তুলনায় এবারের খাবারটা খুব সুন্দর হয়েছিল বিশেষ করে বিরিয়ানিটা এত সুন্দর লেগেছিল বিরিয়ানিটি খুব সুন্দর করেছিল কিন্তু এতগুলি খাবারের মধ্যে একটি খাবার একটু সামান্য খারাপ হয়ে গিয়েছিল সেই খাবারটি চিকেন পকোড়া চিকেন পকোড়াটা একটু জোর পরিমাণে ভেজে দিয়েছিল তার জোর পরিমাণে ভাজার ফলে সেই খাবারটি একটু খারাপ হয়ে গিয়েছিল সেই মানে খেতে একটু খারাপ লাগছিল তখন অন্য খাবারগুলো এত সুন্দর করেছিল অন্য দিনের তুলনায়ও খুব সুন্দর সেই জন্য সেই ডেলিভারি বয়কে আমি কিছু টাকা এক্সট্রা দিয়েছিলাম ফিডব্যাক হিসেবে কারণ এত সুন্দর হয়েছে এবারে সেই জন্য আমি ডেলিভারি বয়কে ফোন করে ডেকে কিছু টাকা দিয়েছিলাম এবং এর পরে বলেছিলাম এরকমই যাতে খাবার আসে সেই জন্য আমি তাকে ডেলিভারি বয়কে বলেছিলাম সে যেন সেই দোকানদারকে গিয়ে বলে এরকমই খাবার যেন তৈরি করে এটা অন্য দিনের তুলনায় খুব সুন্দর হয়েছিল তাই